পশ্চিমবঙ্গের আবাসন শৈলী যদি আমরা দেখি তাহলে দেখবো যে তা অঞ্চলভেদে বিভিন্ন রকম যেমন পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে সাঁওতাল পরগনায় যদি আমরা দেখি তাদের বাড়িঘর তাহলে দেখবো তাদের ঘর মাটির তৈরি তাদের সেই ঘরের ছাদ খড়ের অর্থাৎ খড়ের চালা দিয়ে তৈরি এবং সেই খড়ের যে দেওয়াল সে দেওয়ালে অত্যন্ত সুন্দর আলপনার কারুকার্য বাড়িঘর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং আসবাবপত্র নিজেদের হাতে তৈরি করা একদম জঙ্গল থেকে তুলে আনা কাঠের বা পাতার এই ধরনের কারুকার্য দিয়ে তৈরি